আমি সাধারণত বই কিনতে যাই কাছাকাছি কোনো বইয়ের দোকানে যেখানে সহজেই বই পাওয়া যেতে পারে এবং সস্তা দামে বই পাওয়া যায় বাড়ির কাছাকাছি বইয়ের দোকান আছে তবে সেখানে প্রায় সব দোকানেই অনেক বেশি দাম নিয়ে নেয় ছাড় প্রায় নেই বললেই চলে তাই আমাকে কিছু কম দামে বই কিনতে হলে যেতে হয় চুঁচুড়ার হুগলি মোড়ে সেখানে শুধু বই নয় খাতা পেন পেন্সিল সবেরই দাম প্রায় কম এইরকম ব্যবস্থাও আছে যারা হয়তো খুব গরিব দাম দিয়ে বই কিনতে পারছে না তারা ওই দোকানে গেলে পুরনো বই অর্থাৎ ঠিক আগের বছরের বই এরা কম দামে পেয়ে যায় যেমন প্রশ্ন বিচিত্রা ইংরেজি ব্যাকরণ কোয়েশ্চেন বাঞ্চ এরকম আরও অনেক বই পাওয়া যায় পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বই তাই অনেক মানুষ আছে যারা দাম দিয়ে বই কিনতে পারছে না কিন্তু পড়াশোনার জন্য বই অতি প্রয়োজনীয় তাই মানুষ অবস্থার পরিপ্রেক্ষিতে সস্তা দামে বই কিনতে হলে তাকে যেতে হয় কিছুটা দূরে এতে মানুষের সুবিধাও হয় ও উপকারও হয় বইগুলি পাওয়ার জন্য এরকম কাছাকাছি যদি কোনো বইয়ের দোকান হয় তবে গরিব মানুষগুলো বই পায় এবং ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ সুবিধা পায় তাছাড়াও চুঁচুড়াতে যেসব বই পাওয়া যায় না সেই সব বই সহজলভ্যে আরেক জায়গায় পাওয়া যায় স্থানটি হলো কলকাতার কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট এমন একটি জায়গা যেখানে সব বিষয়ের বই এবং প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বই পর্যন্ত কিনতে পারা যায় যে যেমন চাইবেন নতুন কিংবা পুরনো সব ধরনের সুবিধা এবং ছাড় পাওয়া যায়